আমি রেখা সর্দার বলছি বলছি আপনি কি কোনো আপনি কি কোনো ডেকরেটরের কাজ করেন বলছি আপনি তো এক জায়গায় কোনো ডেকরেশানের কাজ করেছিলেন তো আমার একটা বান্ধবীর বিয়েতে তো আমার খুব পছন্দ হয়েছে যে আমার সামনে ওরকম বিয়ে আছে আপনাকে দিয়ে কাজটা আমি করাতে চাই আপনি কি করতে ইচ্ছুক

হ্যাঁ গিয়েছিলাম হ্যাঁ আমার সামনেই বিয়ে আছে ওই জন্য আপনাকে আমি বললাম আপনার নম্বরটাও আমি নিয়েছিলাম যে আপনার কাজগুলো খুব ভালো লেগেছে আপনি আপনাকে দিয়ে কাজটা করাতে চাই বলছি যে আমার বাড়িটা তো আমার বাড়ির মানে এরিয়াটা খুব বড়ো তো প্যান্ডেলটা কীভাবে কেমন করে করলে ভালো হয় সেটার বিষয়ে বলছি হুম বাড়ির মধ্যে করলে যদি ভালো হয় তাহলে বাড়ির মধ্যেই করবো জায়গাটা হ্যাঁ অনেকটাই বড়ো

বিয়ের বিয়ের মন্ডপটা একটু মানে প্যান্ডেলের থেকে একটু আলাদা হবে আর বিয়ের মানে খাওয়া দাওয়ার জায়গাটা সেটা একটু আলাদাভাবে ডেকরেশান হবে আর অনেকটা ফুল দিয়ে সাজানো হবে ফুল দিয়ে যে কোনো ফুল বলতে একটু গোলাপ ফুল হলে আর একটু সূর্যমুখী হলে এগুলো একটু ভালো লাগতো হুম না একটু দূরে হবে তবে প্যান্ডেলের উপরটা যেন ফাঁকা থাকে চারিদিকটা আর কি প্যান্ডেলটা ঘেরা থাকবে আর উপরটা ফাঁকা থাকবে হুম হুম